আমি মাঝখানে ওলাতে একটি ক্যাব বুক করেছিলাম ক্যাবটা তো ভালোই ছিলো কিন্তু ড্রাইভার উপযুক্ত কবি এই কোভিডের সময় উপযুক্ত মাস্ক ব্যবহার করে নি উপযুক্ত স্যানিটাইজেশানের ব্যবস্থা সেখানে নেই ফলে বিষয়টি আমার অনেক খারাপ লেগেছে এছাড়া যে বসার সিট বেল্টটি ছিলো তার যে চেনটা ছিলো লকটা ছিলো সেটা কাজ করছিলো না ফলে বিষয়টা অত্যন্ত হতাশাজনক